হ্যাঁ বলুন ন না আমার কোনো অভিযোগ নেই আজকে জিনিসটা কি আজকে হবে নাকি প্রত্যেকদিন হবে কন্টিনিউ

আচ্ছা আচ্ছা হ্যাঁ বলছি এটা তো একটা ভালো উদ্যোগ ঠিক আছে আমার কোনো প্রবলেম নেই ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বলছিলাম যে আপনার তো খুব ভালো উদ্যোগ নিয়েছেন তা বাচ্চারা ভালো শিক্ষা পাবে শুনে ভালো লাগছে ঠিক আছে আমার কোনো প্রবলেম নেই আমি খুশি হয়েছি শুনে আর আমার বাচ্চাকে আমি পাঠাবো আমার কোনো অসুবিধা নেই আর ছুটি হবে কটায় আসবে গার্জেন দেখতে পারবে গার্জেন দেখা অ্যালাও আছে হ্যাঁ ঠিক আছে গিয়ে দেখবো ঠিক আছে